আমার অনেক জানা পাখির গল্প আছে যেমন সেগুলির মধ্যে হচ্ছে আমাদের বাড়িতে একটা টিয়াপাখি ছিল সেই টিয়াপাখিটা একটি খাঁচার মধ্যে থাকত আমরা যাই কিছু কথা বলতাম আমাদের শুনে তাই বলত হরে কৃষ্ণ বললে হরে কৃষ্ণ বলত আমার ছেলেকে দুষ্টু বলে ডাকত তারপরে হচ্ছে যখন হচ্ছে খিদে পেত তখন হচ্ছে কিচিরমিচির করে আওয়াজ করত খেতে না দিলে খুব রেগে যেত তারপর একদিন হচ্ছে ওই টিয়াপাখি টিয়াপাখিটির নাম ছিল কেষ্ট তার জন্যে হচ্ছে একটি সঙ্গী মেয়ে টিয়াপাখিও আনা হয়েছিল সেই টিয়াপাখিটা আনার পরে হচ্ছে কিছুদিন তার সঙ্গে প্রচুর হচ্ছে ঝগড়া করত তারপরে কিছুদিন থেকে থেকে তার সঙ্গে খুবই বন্ধুত্ব হয়ে গেছিল আর হচ্ছে আরও একটা পাখির গল্প আছে মাছরাঙা পাখি একদিন হচ্ছে বাড়ির হচ্ছে জানালা খুলে দেখলাম মাছরাঙা পাখিটি হচ্ছে হচ্ছে পুকুরের ধারে বসে আছে দিয়ে হচ্ছে একটি মাছ নিয়ে ঠোঁটে করে চলে গেল আরেকটি হচ্ছে কাকেরও গল্প কাক পাখিরও গল্প আছে কাকটি হচ্ছে মাংসের দোকান থেকে এক টুকরো মাংস নিয়ে ঠোঁটে নিয়ে চলে গেল